হ্যাঁ আমি অতিথিদের সঙ্গে ভালোই ব্যবহার করি দুএকজন কুটুম আসলে বা অতিথি আসলে আমার খুবই ভালো লাগে এ আর কোনো কোনো সময়তে হুটহাট করে অনেকজন চলে এল বলা নেই কওয়া নেই আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে আমার মন চায় না একদিন এমন হয়েছে যে আমি বাড়িতে রান্না করছি আর হুট করে সাত আট জন লোক এসেছে আর আমি বাড়িতে মানে ওরা তার সঙ্গে করে মিষ্টি নিয়ে এসেছিল মিষ্টি নিয়ে আসার পরে আমি তাহলে ওদের মিষ্টি খেতে দিয়েছি আর চা আর বিস্কিট দিয়েছি চা করে দিয়েছি চায়েতে চিনি কম দিয়ে ফেলেছি আমার আমার এরকম মনে হচ্ছে যে এত জন এসেছে আমার কোনো কিছু না বলাতে আমি তো অত আয়োজন করতে পারব না ওই জন্য করে আমি চায়েতে চিনি দিইনি কম চিনি দিয়ে ওদেরকে দিয়েছি কুটুম্বগুলো চিনিটায় চা খেয়ে বলছে যে হয়তো রসগোল্লা খেয়েছিলাম তাই জন্য করে চায়ে চিনি মিষ্টি হয়নি আমি কুটুম বেশি আমি পছন্দ করি না আর যে যেরকম আছে আর দুএকজন আসলে আমার কোনো ব্যাপার না দুএকজন আসলে আমি তাদের খুবই ভা ভালো করে ভালো ব্যবহার করি আদর যত্ন করি প্রথমে আসে আমি নাস্তা টাস্তা দিই আর লুচি ক লুচি মাংস কষা এগুলো দিই আর দুপুরে থাকলে দুপুরে তাদের খাওয়া দাওয়া বিরিয়ানি করি আরও স্যালাড করি মিষ্টি টিষ্টি থাকলে দিই আমার দুএকজন হলে খুবই ভালো হয় আর বেশি জন না হুটহাট করে চলে এলে আমার একদমই পছন্দ হয় না আমি তাদের সঙ্গে এরকম ব্যবহার করি